হ্যাঁ আমি নিজে থেকে রান্না বানিয়েছি প্রথমত আমি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি রান্না কেমনভাবে করে কী করে করে প্রথমত যখন আমি ছোটো ছিলাম তখন আমি মায়ের পাশে বসে থাকতাম মা রান্না করতো আমি তার দিকে তাকিয়েই থাকতাম কেমন করে কি করছে আমার খুব আগ্রহ ছিল মায়ের মতো রান্না করার মায়ের মতো রেসিপি একটা আমিও তৈরি করব এখন সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়ার পর ইউটিউব চ্যানেল দেখে দেখে আমি নিজেও রেসিপি তৈরি করেছি এবং রান্না করছি এবং খুব ভালো রান্না করতে পারি